হ্যাঁ হ্যাঁ আসছি হ্যাঁ হ্যাঁ চলে আসবো অসুবিধা নেই কতগুলো বাচ্চা জোগাড় হল হয়েছে কিছু আমার এখানে চারখানা বাচ্চা জোগাড় হয়েছে হ্যাঁ আমিও বলছি এদিকে আমি আমার গ্রামের এপাশে বলছি তুমি ওইপাশের গ্রামগুলো বলো আমি এপাশের গ্রামগুলো বলছি তো সেই দিয়ে দেখা যাক কতদূর করা যায় কতদূর আনা যায় তাদেরকে অল্প অল্প করে তো শুরু করি হ্যাঁ এটাই বড়ো সমস্যা বিশেষ করে গ্রামে আমাদের কেননা তারা মনে করে এগুলো খারাপ জিনিস এই মানসিকতাটাই দূর করতে পারছি না চতুর্দিকে এত উন্নত হয়ে গেলো তাও এই মানসিকতাটা যাচ্ছে না এখনো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমিও বেরোবো আমিও দেখি আমার যে সাথে যে নাচের আরও যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমি আজকে দেখি ক্লাস করানোর পর বেরোবো তাদের নিয়ে বাচ্চা জোগাড় করতে

ঠিক আছে রাখছি